ভারতবর্ষের নৃত্যশিল্পীরা বলিউডে যারা ভালো নাচবে তো তারা তো এক দিন বলিউডে যাবেই তো বলিউডে নাচতে গেলে যেতে গেলে খুব ভালো নাচ নিয়ে নাচা দরকার আর ভারতবর্ষের চিরসবুজ নাচের গান যেমন বাউল গান একতারা বাজিয়ে বাদ্যযন্ত্র বাউল গানের অঙ্গ হিসেবে পরিগণিত হয় বাউল আর একতারা একে অপরকে ছাড়া ভাবাই যায় না দোতারা ডুক্কি হৃদয়গ্রাহী কণ্ঠকে পরিপূরক করে আর একটি গানের নাম হলো ভাটিয়ালি ভাটিয়ালি মাঝিদের গাওয়া তারা যখন দাঁড় টানে তখন সেই দাঁড় টানতে টানতে ভাটিয়ালির সুরে নৌকো চালায় আরেকটি হলো ভাইওয়াইয়া এই গানটি মাহাতো মহিশাল এবং গাড়িয়াল দোতারা এবং সারিন্দায়ের মতো যন্ত্রে বাজানো হয় এবং আরেকটি হলো ঝুমুর ঝুমুর মালদা এবং পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যান দেখুন ঝুমুর নৃত্য সংগীতে প্রাণবন্ত শক্তি অপেক্ষা করছে আপনার জন্য এই তো সব এবং উদযাপন সময় পরিবেশিত এই গানগুলি তাদের দ্রুত পছন্দ মাদোল এবং ঢোল বাজানোর মতো শক্তিশালী বেট দ্বারা চেনা যায় নর্তকীদের সংক্রামণ উৎসাহের সাক্ষী হন এবং সেই ছন্দে আপনার পায়ে তাল দিতে প্রস্তুত হন আরেকটি হলো সাঁওতালি সাঁওতালি গানগুলি জীবনের নানা অবস্থার কথা বর্ণনা কভার করে যার মধ্যে রয়েছে প্রকৃতির এবং দৈনন্দিন জীবনের গল্প গল্প থেকে সংরক্ষিত আখ্যান এবং পৌরাণিক কাহিনি আর একটি হলো